আমি কিছুদিন আগে হলেও যেটা বিশ্বাস করতাম না যে প্রযুক্তি সম্পর্কে শেখা বা অধ্যায়ন করাটা কোনও ভুল বিষয় বলে কিন্তু এখন আমি মনে করি যে প্রযুক্তি বিজ্ঞান নিয়ে পড়াটা সত্যিই খুব ভালো কারণ এটার একটা সত্যিই এখন ভবিষ্যৎ আছে যত দিন দিন যাচ্ছে তত সামাজিক উন্নয়নের সাথে সাথে টেকনোলজি এতটাই উন্নতির দিকে যাচ্ছে যে সেখানে এই প্রযুক্তি বিজ্ঞান সম্পর্কে শেখা বা ধারণা নিয়ম বা সেটা নিয়ে এগিয়ে যাওয়া অবশ্যই দরকার আগে হয়তো মানুষ চাষবাস বা সরকারি চাকরি এই ধরনের কিছু কাজ করেও চলে যেত কিন্তু এখন যেহেতু সরকারি চাকরির কোনও বালাই নেই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রযুক্তি শেখা খুবই দরকার আমাদের এখানেও অনেকগুলি টেকনোলজি স্কুল বা অধ্যায়ন করার অনেক রকম স্টাডি সেন্টার করে দেওয়া হয়েছে সেখান থেকে তারা অনেকেই শিক্ষা নিতে পারবে অনেকে শিক্ষা নিচ্ছে আবার অনেকেই কেউ ফোনে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়েই স প্রযুক্তি শিখছে তো সেই সব জিনিসগুলো যা আস্তে আস্তে শেখে যদি তারা এগিয়ে যেতে পারে যেমন ধরুন আগে এমন অনেক কিছু ছিলো যেগুলো আমাদের জানা থাকে নি কিন্তু এখনও আমরা এতটাই উন্নতির দিকে গেছি যে যেটা আমাদের জানা নেই সেটাও আমরা জানতে পেরে যাচ্ছি এতটাই তথ্য আমাদেরকে এই টেকনোলজি দিয়েছে তো এই টেকনোলজি এত কিছু দেওয়ার জন্য টেকনোলজি নিয়ে অবশ্যই এগিয়ে প্রযুক্তি এখন অনেকটাই উন্নত হয়ে গেছে মানুষ ঘর থেকে বসে প্রযুক্তি নিয়ে অনেক রকম অনেক কাজ করতে পারবে তো সেই জন্যেই বলবো প্রযুক্তি নিয়ে যদি কেউ অধ্যায়ন বা শিক্ষা নিতে চায় তাহলে অবশ্যই সেটা কিন্তু তার নেওয়া উচিত